হ্যাঁ দাদা শুনছেন আমি যে এর আগেরবার একটা ক্যাব বুক করেছিলাম তো সেটা তো খুবই মানে খারাপ তার অবস্থা ছিল কারণ আমি তখন সেই ক্যাবে যেটায় গিয়েছিলাম সেটা তো এক তো ভাড়াও বেশি নিয়েছেন আর তার মানে সে তো প্রায় দশ কিলোমিটার যাওয়ার পর তার তো কোনরকম মানে ইঞ্জিনের কোন প্রবলেম হয়ে যাওয়াতে তো তাতে তো আর যাওয়া গেল না আপনি মানে আবার অন্য একটা ক্যাব দিলেন সেটাতে করে যাইহোক মানে সেবারের যাওয়াটা আমার মোটামুটি কমপ্লিট হয়েগেছিলো তো এবারে আমি বলছিলাম যে আপনি একটা ভালো ধরনের ক্যাব দিন তাতে যেন এসি বা এসি বা লাইট আর অন্যান্য সুবিধা যেন থাকে এ আর ভাড়াটাও যেন একটু কম হয় ঠিক আছে কারণ কারণ আমি তো অন্য কিছু অন্য কিছু করে যেতে পারবো না কারণ আমার তো ক্যাব ছাড়া যাওয়া হবে না ঠিক আছে তা সেটা ভালো করে লক্ষ্য করে আমাকে ঠিকঠাক ভাড়াটা বলবেন ঠিক আছে